আমি কিছুদিন আগে একটা মোবাইল ফোন কিনেছিলাম যেটা হচ্ছে ওপোর এ সিরিজের একটা ফোন ছিল এখনও মোবাইলটাতে ভালো দিক বলতে গেলে তো মোবাইল প্রথমে যখন কিনেছিলাম তখন তার ক্যামেরা সাউন্ড কোয়ালিটি এবং তার ভলিউম বাটান থেকে শুরু করে তার যে ইউ আই ছিল সেটা আমার খুব ভালো লেগেছিল এবং এই ফোনটা আমার ব্যবহার করতে এই কারণে ভালো লেগেছে কারণ ওটাতে একটি কার্ভ ডিসপ্লে ছিল ওটা সচরাচর অন্য কোনও ফোনে সেই ডিসপ্লে থাকে না এবং কার্ভ ডিসপ্লের সুবিধা হচ্ছে স্ক্রিনটা অনেকটা বেঁকানো টাইপের ছিল যার জন্য ব্যবহার করতে একটু আলাদা লাগত সব অন্যান্য ফোনের থেকে যেমন ওপোর তো পেছনে ক্যামেরা খুব ভালোই হয় এমনকি সেলফি ক্যামেরাটাও খুব ভালো ছিল এবং যার জন্য মানে আমার ব্যবহার করতে আরও ভালো লাগত তার ছবিগুলো আর একটু অন্যান্যদের থেকে একটু কালারফুল হতো প্রতিবারের মতো আর আর একটা ভালো দিক বলতে এর প্রসেসারটা একটু খুব ভালো ছিল অর্থাৎ সব ফোন তো আর গেম খেলার জন্য হয় না কিছু কিছু ফোনে তো নরমাল ইউসের জন্য হতে পারে কিছু আমার ফোনটার প্রসেসারটা একটু আলাদা ছিল যেটা কিনা একটু গেম খেলতেও সাহায্য করত অর্থাৎ গেম খেললেও তাতে কোনও মানে হ্যাং হতো না ফোনটা সব কিছু বন্ধ বা অ্যাপস ট্যাপস বন্ধ হয়ে যেত না এই জন্য আমার এই ফোনটা মানে ভালো লাগত এবং সেটা অন্যান্য ফোনের থেকে আলাদা ছিল এবং এর সব থেকে আর একটা পজিটিভ দিক হল অর্থাৎ ইতিবাচক দিক হল তার সাউন্ড কোয়ালিটি তার সামনে এবং নিচের দিকে দুটো স্পিকার ছিল যার জন্য মানে খুব জোর সাউন্ড আসত তো আমার এইসব কিছুর জন্য মানে এতগুলো দিক খুব ভালো লেগেছিলো এই ফোনটার